সাধারণত শীতকালে ঘুরতে যাওয়াটাই আরামদায়ক আর আমিও সেটাই পছন্দ করি শীতকালে বেড়াতে কারণ শীতকালে বেড়নো মানে যতটা জার্নিটা হয় ততটা অত অনুভূতি হয় না খুব আরামে যাওয়া যায় গরমটাও অতটা ফেস করতে হয় না গরমের যে ক্লান্তি যে টায়ার্ড লাগে আমাদের সেটা হয় না যেখানেই যাই বেশ আরাম করে যেতেও পারি আর পরিবেশের উপর ডিপেন্ড করে কোনখানে আমি যাচ্ছি সেখানে নানা ধরনের ফুল এমন কিছু পাখি বা পশু আছে যারা শীতকালেই বেরোয় তাদেরকে আমরা শীতকালেই দেখতে পাই সেসব জায়গায় যদি আমি যাই ওই শীতকালেই আমাকে যেতে হবে এবং শীতকালে গেলেই আমি তাদেরকে দেখতে পাব এই কারণেই আমার শীতকালটা খুব পছন্দের এবং ভালোও লাগে ট্রেন জার্নি বাস জার্নি কোনোটাতেই কোনো প্রবলেম নেই সবথেকে ভালো খাওয়া দাওয়া জামাকাপড় পরা সবেতে আরাম কোনোটাতেই কোনো সমস্যা হয় না এই জন্য শীতকালটাই আমার কাছে খুব পছন্দের একটা ঋতু যে যখন আমি বেড়াতে যেতে পারি